আমাদের ভারতের দৈনন্দিন জীবনে তৈরি ব্যবহৃত খাবারের মধ্যে প্রধান খাবার হল ভাত আর রুটি আমরা বাঙালিরা ভাত ও রুটি খেতে পছন্দ করে থাকি বাঙালি এরা তাদের খাবারের মধ্যে ভাত ডাল সবজি এবং মাছ মাছটা তাদের খাবারের সঙ্গে থেকে থাকে আর তার সঙ্গে তে সেই সমস্ত খাবারের মধ্যে মশলা জাতীয় খাবার বলতে বোঝায় কাঁচালঙ্কা স হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত দিয়ে যে সমস্ত খাবার তৈরি হয় সেই খাবার তৈরি করার পর বাঙালিরা খেয়ে থাকে খায় এবং অন্যকেও তারা পরিবেশন করে এটাই হল আমাদের বাঙালিদের দৈনন্দিন জীবনের খাওয়া দাওয়া